হ্যাঁ আমি ফোন করেছিলাম ম্যাম আমি আসলে আপনার স্কুলে পড়ি ছাত্রী বলছিলাম আমি আসলে ওই স্কুলের প্রজেক্টের জন্য একটা বই নিতে চাইছিলাম পরিবেশের উপর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাম তাহলে আপনি কী কী বার আসেন আচ্ছা বই নেওয়া যাবে ওই দু দিন আচ্ছা ম্যাম বলছিলাম আসলে আমার কাছে আরও তিনটে বই আছে

হুম হয়ে গিয়েছে আগের সপ্তাহে নিয়েছিলাম ম্যাম সে তো ঠিক আছে কিন্তু তিনটের বেশি বই তুলতে দেয় না আর আমার তো প্রকল্পের জন্য সমস্যা আছে তো আমার বইটা লাগবে তাহলে যদি বইটা এখন দিতেন আমি তারপরে কিছু দিন পরে ফেরত দিয়ে দেব দশ দিনের আগে যদি একটু দেখে দিতেন ভালো হতো কারণ অনেকগুলো প্রকল্প একসাথে দিয়ে দিয়েছে তাহলে আমি যাচ্ছি আপনি কাল শুক্রবার দিন থাকলে আমি তাহলে শুক্রবার দিন গিয়ে তাহলে বইটা তুলে নিয়ে আসব

ঠিক আছে ম্যাম ঠিক আছে